এই গত তিন মাস আগে পুরুলিয়ার ভিশাল মার্ট থেকে একটি জামা কিনি জামাটি এখন আমি প্রতিনিয়ত পরি জামাটি তিন মাস পরার পরও অনেকবার কাচা হয়েছে কিন্তু এখনও জামাটি সেরকম ভাবেই টেকসই রয়েছে জামাটির রং একটুও ছাড়েনি জামাটি পরতেও খুব মোলায়েম জামার রংটা খুব ভালো জামাটির কাজটা খুব ভালো জামার প্রত্যেকটা বোতাম এখনও খুব টেকসই হয়ে আছে এবং জামাটি আমার ভাইয়েরও খুব পছন্দ ও প্রতিনিয়ত পরে থাকে জামাটা